আমাকে আঁকতে খুব ভালো লাগে কিন্তু আমার সময় হয়ে উঠে হয় না বোলে আমি আঁকতে পারি না আমি সপ্তাহে এক দিন হলেও আমি আঁকার চেষ্টা করি আমি আঁকতে খুব ভালোবাসি সব থেকে কঠিন তো মানুষ আঁকা মানুষের ফিগার লম্বা গোল কেরকম কী করতে হয় খুবই কঠিন হয় আঁকাটা আর আমি চেষ্টা করি এমনি ইউটিউব দেখে যদি ভালো আঁকতে পারি আর কি কারোর দেখে নকল করে এরকমই আমার আঁকতে খুব ভালো লাগে ব্যাস এতোটাই আমি বলতে চাই